হ্যাঁ একটি বই রয়েছে যেটি অতি মাত্রায় বিখ্যাত হলেও আমার কাছে খুব একটা পছন্দের বই নয় আমাকে সবাই মিলে ওই বইটির ব্যাপারে অনেক কিছুই বলেছে সবাই আমাকে বলেছে যে এই বইটি খুব ভালো এই বইটি পড়লে হয়তো অনেক কিছুই জানা যাবে সবাই আমাকে এই সুপারিশ করেছে কিন্তু আমি এই বইটি পছন্দ করিনি কারণ এই বইয়ের লেখাগুলি আমার খুব একটা পছন্দ নয় সেই বইটি হলো শরৎ চট্টোপাধ্যায়ের শিক্ষা বিজ্ঞান বিষয়ক একটি বই তো আমি শিক্ষ বিজ্ঞান বিষয়ে কোনও কিছু জানতে গেলে আমি তার কোনও একটি লেখকের বই দেখতাম এবার সেই লেখকের বইটি দেখতে গেলেই আমাকে সুপারিশ করলো একজন যে শরৎ চট্টোপাধ্যায়ের শিক্ষা বিজ্ঞানের বই কিন্তু সেই শিক্ষা বিজ্ঞানের বইটির মধ্যে আমি দেখলাম যে বইটির মধ্যে তেমন কিছু বিষয় লেখাই নেই কিন্তু আমার যে বিষয়টি জানার দরকার ছিল সেই বিষয়টি তার মধ্যে আমি পাচ্ছি না এর থেকে হয়তো অন্য লেখকের বইয়ে হয়তো আরও ভালো কিছু জিনিস আমি পাবো তাই আমি ওই বইটা আমার কাছে তেমন একটা পছন্দের নয় আর ওই বইটি হয়তো সবার কাছে খুবই পছন্দের হতে পারে কিন্তু আমার কাছে খুব একটা পছন্দের নয় শিক্ষা বিজ্ঞান বিষয়েরও অনেক বই রয়েছে কিন্তু শরৎ চট্টোপাধ্যায়ের বইটা খুব একটা বেশি পছন্দের নয় তাই এই বইটিকে আমি খুব একটা ভালো মনে করি না আর যারা এই বইটিকে বেশি নিয়ে সুপারিশ করেছে তাদেরকেও আমি বলতে চাই যে এই বইটা খুব একটা ভালো নয় তাই এই বই নিয়ে এতো সুপারিশ করার প্রয়োজন নেই কিন্তু তারা যে যার নিজের পছন্দ অনুযায়ী চলে তাই সেখানে আমার কিছু বলার নেই তাই আমি মনে করি আমার কাছে অন্য লেখকের বইগুলো যতটা গুরুত্বপূর্ণ এই বইটা ততটাও গুরুত্বপূর্ণ নয় তাদের কাছে হয়তো এই বইটা তো গুরুত্বপূর্ণ থাকতে পারে কিন্তু আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়